হ্যালো কে কল্যাণী হ্যাঁ বলছিলাম যে কি বলে কালকে তো এই যে দেখো না যেমন ধরো এই যে শিবরাত্রি হল এই যে এরকম মাইক না করে যদি ধরো কোনো যাত্রা অনুষ্ঠান বা অন্যান্য কিছু তোমার অনুষ্ঠান করতো তাতে কতটা ভালো হতো বলো দিকি এই যে হ্যাঁ ঠিক নয় হুম একটু ভালো অনুষ্ঠান যাত্রাপালা বাউল গান এ ধরনের অনুষ্ঠান করলে বাইরে কতটা শুনতেও মজা আনন্দ সব কিছু এই মাইকে কি রয়েছে কিছু হ্যাঁ তাতে এগুলো কি করার দরকার আমি কিছু খুঁজেই পেলাম এই হ্যাঁ সেটাই তারপরে এই এই যে ধরো উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার সময় তখন এই মাইক এইগুলো সব বন্ধ রাখছে আবার তোমার যেই কে সেই তখন বন্ধ রেখে মাইকগুলো কেমন বেশ একদম মানে ভীষণ কিছু ইম্পর্ট্যান্ট তা তো নয় তার থেকে অনুষ্ঠান সারা অনুষ্ঠান করলে সবাই শুনতেও যেত সবাই ভালোও লাগত হুম এবার যে হ্যাঁ শুধু আমি কি সবার মতামত এবার নিতে হবে এবার তাদের যেটা করছে সেখানে আমার আর তোমার কেউ শুনছে না বা শুনবেও না কারণ আমি আর তুমি বললেই তো আর হবে না সব কিছু বলেই কি হবে আর সেটাই আর কি হ্যাঁ দেখা যাক কী কী হয় হুম ঠিক আছে